হ্যাঁ আমার এলাকায় অনেক স্পোর্টস ফ্যাসিলিটি ভালোই রয়েছে এরকম ধরনের স্পোর্টস খেলা হয়ে থাকে যে কোনও বয়সের বয়সের মানুষের সাথে সেটাই ইনডোরও কি আউটডোর দুটো মিলিয়ে আমাদের খেলা হয় তো ইনডোর গেমে আসি ইনডোর গেম আমাদের এখানে অনেক ক্লাব আছে যেমন কি টেবিল টেনিস ফুটবল ক্রিকেট সমস্ত আমরা ক্লাবে গিয়ে খেলি খেলতে পারি সময় কাটাই আর গল্পও করি সেখানে বয়সের কোনোও ব্যাপার নেই ছোট হোক বড় সবাই যায় বয়সের কোনও ব্যাপার নেই তো আমাদের এখানে ভালোই ব্যবস্থা আছে আর আউটডোর গেম বলতে বাচ্চারা বলো বড়রা বলো মাঠে গিয়ে ফুটবল ক্রিকেট অনেকরকম খেলা আছে যেগুলো খেলে অনেকে অনেকরকম মাঠ আছে সেখানে ভালোভাবে খেলে আর তার সরঞ্জাম হিসাবে সবই ক্লাবঘরেতে রাখা আছে ব্যাট বলো ফুটবল বলো আর যেমন শীতকালে র্যাকেট খেলা হয় নেট টাঙ্গিয়ে ওই কক ব্যাডমিন্টন সব সরঞ্জাম বজায় থাকে যে কোনও বয়সের মানুষ এসে খেলে এক সাথে আর যেমন আরও হয় পনেরোই আগস্টে একটা আলাদা আলাদা টিম হয় বড়দের একটা আলাদা টিম হয় পুরো ছোটদের একটা আলাদা টিম হয় তখন খুবই মজা লাগে ফুটবল খেলা হয় বৃষ্টির মধ্যে ফুটবল খেলা দেখতেও খুব মজা লাগে আর এছাড়া ক্লাবের তরফ থেকে বছরে একবার করে স্পোর্টস করা হয় বাচ্চারা বড়রা সবাই পার্টিসিপেট করে অনেকরকম খেলা হয়